সম্পদের ঘাটতি আমার এলাকার মানুষের খুব একটা প্রভাবিত করে না এখানে কম বেশি সবাই ইনকাম করে এখানে গরীব বড়লোক মিলে মিশে রয়েছে টাকা কম থাকলেও আমাদের আশেপাশেই রয়েছে স্বাস্থ্য কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র এবং মহকুমা হাসপাতাল তার জন্য আবার সরকারি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রয়েছে এখানে যে স্বাস্থ্য কেন্দ্র আছে বা উপস্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে পর্যাপ্ত পরিমাণ টিকা ও টিকাদান করা হয় যারা একটু জীবাণু নিয়ে সচেতন তারা অবশ্যই মাক্স পরে স্যানিটাইজেশন করে তার জন্য বাড়িতে মাক্স ও স্যানিটাইজার কিনে রাখে যাদের জীবাণু নিয়ে জ্ঞান কম জীবাণুনাশক নিয়ে কোনো রকমের মাথা ব্যথা নেই তারা এগুলো খুব কম ব্যবহার করে না এগুলোর জন্যে অবশ্য টাকা পয়সা ম্যাটার করে না এগুলো মানুষের চিন্তাধারাটাই ম্যাটার করে